আমাদের বিয়ে বাড়িতে বিয়ে বাড়ির মতন বড় বড় অনুষ্ঠানে বহু জল লাগে তাহলে কী আমাদের যেরকম জলের জন্য আমরা কিছু কিছু পুকুরও তারপর টাইম কলের জল লাগে পুকুরের জল লাগে তারপরে খাবার জলের মধ্যে আমাদের জল কুড়ি লিটারের ব্যারেল ওই সব গাড়ি করে অর্ডার দিই তো জল আসে তারপরে কর্পোরেশনে অর্ডার দিই কর্পোরেশনের জলের গাড়ি এসে হ্যাঁ ওই তো জলের জল কস্টটা দিই তাই জন্য জল আসে কর্পোরেশনের যে জলের জল কস্টটা দিলে জল দিয়ে যায় গাড়ি করে আরো বড় বড় অনুষ্ঠানেতে যেরকম বহুত বড় বিয়েবাড়ি বল এর হ্যাঁ তারপরে আরো কোনো বিয়েবাড়ি কাজ হ্যাঁ তারপরে অন্য অন্য অনেক কাজ আছে তাতে বড় বড় এতে আমরা পুকুর তো আছেই পুকুরের জল লাগে না টুকটাক তারপরে বিয়ের কাজেতে লেগে যায় জল টল তারপর জল আমাদের কিনতেই হয়